মাছ ধরার জন্য আমরা বিভিন্ন সো রকমের জাল কারেন্ট জাল মাথা ভাঙা মাথা ঘোরানো জাল বা চট জাল ব্যবহার করি এবং ছিপ ব্যবহার করি ছিপে যাতে মাছ খায় মাছ আসে সেই জন্য আমরা বিভিন্ন রকমের চার দিই মাছ যাতে আসে কি ভাত ভাত উড়ো ভাত বা আবার পাউরুটি চার করে আমরা এভাবে আমরা প্রতিদিন দিন মাছ ধরি এই এবং আমরা সমুদ্রে যখন মাছ ধরতে যাই প্রতিদিন তিন ঘন্টার সময় কাটাতে হয় আমাদেরকে মাছ ধরার আগে আমরা এইসব কৌশল প্রস্তুত করি উই পোকা শুধু আমরা উই পোকা দিয়ে আমরা ভালো চার তৈরি করি যাতে মাছ তাড়াতাড়ি ধরা যায় বা আসে